নর্থ চব্বিশ পরগনায় হিঙ্গলগঞ্জে আশেপাশে এরকম বই দোকান নেই বই যে দোকানগুলো আছে সেখানে আগে থাকতে অর্ডার দিলে তবে ওরা সেই অনুযায়ী বই নিয়ে এসে দেয় আমি ওদের কাছ থেকে বই নিই না আমার যখন প্রয়োজন মনে হয় তখন আমি কলকাতায় কলেজ স্ট্রিটে যাই সেখান থেকে বই কিনে নিয়ে আসি এবং পছন্দ মতো বইগুলো আমি সেখান থেকেই সংগ্রহ করে থাকি এবং যখন আমাদের হিঙ্গলগঞ্জের আশেপাশে বইমেলা হয় সেখান থেকেও আমি বই সংগ্রহ করে থাকি আর এখন তো অনলাইনে সব কিছুই পাওয়া যায় বইও আমি সেখান থেকে পছন্দ মতো অর্ডার করে থাকি এবং সেখান থেকে আমি বই নিয়ে থাকি